হ্যাঁ হ্যালো এটা কি স্থানীয় সংবাদ পত্রিকা মাধ্যম

হ্যাঁ আচ্ছা বলছি এটা তাহলে টাইম কীরকম হয় কদিন ছাড়া ছাড়া হবে না প্রতিদিন না সাত দিন ছাড়া হয় কি

ও আচ্ছা আর হুম অনলাইনে অনলাইন নয় অনলাইনের নয় বাড়িরই সবাই পত্রিকাটা পড়ে তো তো অনলাইনে থাকলে তো কাছে পৌঁছানো সম্ভব নয় তা বাড়িতে দেয়ার বাড়িতে দেয়ার ব্যবস্থা করলে কি এক্সট্রা টাকা লাগবে আচ্ছা

হুম আচ্ছা আর পত্রিকাটার দাম কত করেছেন

আর আর এক্সট্রা কিস্যুই জিনিস নেই যেমন বিনোদনমূলক কোনো জিনিস আর খেলাধুলো ইত্যাদি সবগুলো

আচ্ছা ঠিক আছে হুঁ হ্যাঁ আপনি পাঠিয়ে দেবে বাড়িতে বসে